ইন্টারনেট এবং সংবাদপত্রগুলির মাধ্যমে আমরা ব্যাংকের অনেক কিছু নিয়মকানুনই জানতে পারি এবং অনেক নীতিই জানতে পারি যেমন ইউকো এস বি আই পাঞ্জাব এবং কোঅপারেটিভ ব্যাংক এই সব ব্যাংকের লোনের সুদের হার এবং দেশের মুদ্রাস্ফীতি এবং কোন ব্যাংকে কখন কী সুদের হার বাড়ছে বা কমছে এই সব সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে পারি এবং ইন্টারনেট ব্যবস্থা আমাদের ব্যাংকের মাধ্যমে জানার আরও অনেক সহজ উপায় করে দিয়েছে এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক ব্যাংকের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ব্যাংকের ব্যাংকের টাকা পয়সা এবং লেনদেন এই সব সম্বন্ধেও অনেক কিছু জানতে পারি এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পয়সা লেনদেনও করতে পারি এই সব সম্বন্ধে ইন্টারনেট আমাদেরকে অনেক সুবিধা করে দিয়েছে